আমার নেওয়া সবচেয়ে বিলাসবহুল ট্রিপ হল পুরী যাওয়া কারণ ছোটবেলায় যখন পুরীতে গিয়েছিলাম তখন বাসে করে গিয়েছিলাম আর তখন অতটা মনেও ছিল না আর সেটা বিলাসবহুল ছিল কি না সেটাও আমি জানতাম না কিন্তু সম্প্রতি আমি আর একবার পুরীতে গিয়েছিলাম তো সেটা আমার বিলাসবহুল মনে হয়েছে কারণ আমরা যেই হোটেলে ছিলাম সেটা ফাইভ স্টার হোটেল ছিল আর সেখানে ভিতরে একটা সুইমিং পুলও ছিল খাওয়ার দাওয়ারও খুব ভালো মানের ছিল এবং যেখানে আমরা স্বচ্ছ পরিষ্কারভাবে খুব ভালোভাবে ছিলাম আর যেহেতু সুইমিং পুল ছিল আর এটা ফাইভ স্টার সেই জন্য অবশ্যই এটা বিলাসবহুল এছাড়াও আমি সেখানে আরো বেশি খরচা করেছি কারণ বাড়ির লোকের জন্য অনেক জামা কাপড় কিনে ফেলেছিলাম এবং সাথে সামুদ্রিক জিনিসও অনেক কিছু কিনে রেখেছিলাম ঘর সাজানোর জন্য সেই জন্য ওটা অনেকটাই বিলাসবহুল আর ব্যয়বহুল হয়ে গিয়েছিল এছাড়াও খাওয়া দাওয়ার মধ্যে একটু বেশি দামি জিনিস অর্ডার করে দেওয়া হয়েছিল যেই খাবারগুলো মানে সচরাচর আমরা খাই না সেই জন্য ওটা একটু বেশিই আমার বিলাসবহুল লেগেছে আর আনন্দদায়ক এটা কারণ আমি গিয়েছিলাম বন্ধুদের সাথে আর বন্ধুদের সাথে গেলে অবশ্যই সেটা আনন্দদায়ক হয় আর পুরীতে গিয়ে এমনিই আনন্দ হয় সবার এছাড়াও জগন্নাথ মন্দির তো দর্শন আছেই বন্ধুরা মিলে জগন্নাথ মন্দির দর্শন করেছি তার মাসির বাড়িও দর্শন করেছি এবং আশেপাশে যেসব জায়গা ছিল দেখার সেগুলোও দেখেছি চিল্কা হ্রদে গিয়ে আমাদের খুব আনন্দ হয়েছে এবং চিল্কা হ্রদে গিয়ে আমরা যেই ড্রিঙ্কসগুলো খেয়েছিলাম সেগুলোও অনেকটা ব্যয়বহুল ছিল এছাড়াও আমরা অনেক জায়গায় ঘুরেছি সেই জন্যই জিনিসটা অনেকটাই ব্যয়বহুল আর বিলাসবহুল আমার লেগেছে কারণ আমরা তো গাড়ি বুক করেই ঘুরতে হয়েছে ওখানে কারণ আমরা তো সেইভাবে কিছু চিনতাম না কিন্তু গাড়ি বুক করে যেহেতু ঘুরেছি ওটা সেই জন্য বিলাসবহুল অবশ্যই কারণ আমাদের আশেপাশে কোনো গাড়ি থেকে করে যেতে হয়নি কোনো ঝঞ্ঝাট পোহাতে হয়নি একদম গাড়ি বুক করা ছিল সকালবেলা খাওয়া দাওয়া করে আমাদের নিয়ে যেত আর সন্ধে হওয়ার নামার আগেই দিয়ে যেত এছাড়াও আমরা যে স্নান করেছি সমুদ্রে সেটাও আমার খুবই ভালো লেগেছে প্রত্যেক দিন ডাবের জল খাওয়া শাঁস খাওয়া তারপরে এটা ওটা সব কিছুই খেয়ে মানে প্রচুর বিলাসবহুল আর আনন্দদায়ক আমার তো মনে হয়েছে